হ্যালো হ্যাঁ আমি আমি আপনার ডাই ডাইভার বলছি হ্যাঁ এতক্ষণ কোথায় থাকবে একটু সমস্যা হতেই পারে মেয়ে সবার এই জন্য দেরি হয়েছে রাতের দিকে সমস্যা তো হবে আপনি ফোন করেছেন কারণ আমি একটা মেয়ে ছাওয়া প আপনি কতো রাতে ফোন করেছেন সেই রাতে আমি যাবো তারপর তো আমার তো অনেক সমস্যা হতে পারে বিপদ আপদ হতে পারে এই জন্য এই জন্য আমার একটু লেট হয়েছে না না আমি আমি আমি ভাড়া বেশি নিই না ঠিক আছে আমি ঠিকই ভাড়া নেই কারণ যে আপনারা যখন ফোন করে অনেক সমস্যা থাকে ঠিক আছে অন্য গাড়ি অ্যাম্বুলেন্সরা যেতে চায় না কিন্তু আমি যাই এই জন্য আমার সমস্যা থাকলেও আমি চলে যাই গেলে ওই জন্য আমি ভাড়াটা একটু বেশি চাই তাছাড়া আমি ভাড়া বেশি চাই না আপনারা ভুল করছে না না আপনি ফোন করেছেন চলে এসছি আপনারা এরকম বললে চলবে না ঠিক আছে আপনারা আমাদের আমাদের সমস্যা আমি বললাম তো আমাদের সমস্যা থাকতে পারে ঠিক আছে সেটা ঠিক আছে